হ্যালো হ এটা কি মুদির দোকান ও আমা আমার এখানে কিছু মাল এনেছিলাম সেটা মানে কিছু খারাপ বেরিয়েছে নষ্ট হয়েছে ওই আদা ইয়া তেল মু মানের আলু মানে খারাপ বেরিয়েছিলো আর কি আনা হয়েছিলো তো আপনার দোকান থেকে ওগুলো কি ওই ফেরত হবে ও আলুটা খারাপ বে হ্যাঁ আলুটা খারাপ বেরিয়েছিলো ও ও তেলটা মানে ডেট পেরিয়ে গেছিলো আর কি ডেট পেরিয়ে গেছে ফেটেও ও ও ঠিক আছে নিয়ে যাচ্ছি দুপুরে আরও কিছু জিনিস কেনা কিনবো অনেক কিছু কেনার আছে ও সবই তো পাওয়া পাওয়া যাবে ও ও